পশ্চিমবঙ্গের ম্যাপটা যদি আমরা ভালো করে লক্ষ করি তাহলে দার্জিলিং থেকে নিয়ে শুরু করে একবারে আমাদের পুরো স্টেপ বাই স্টেপ যদি দেখা যায় তাহলে দেখতে পাবো আমরা দার্জিলিং থেকে শুরু করে একবারে সুন্দরবন পর্যন্ত এমন হাজার হাজার এমন কিছু মন্দির মঠ আশ্রম আছে যেগুলো আমরা পর্যটকরা যারা স্থানীয় দেখতে আসবে বাইরে থেকে তারা সংস্কৃত এবং ঐতিহ্য সম্পর্কে তারা জানতে ইচ্ছুক হতে পারে আমরা প্রথমে কিছু উল্লেখযোগ্য নাম আমরা যদি আমি বর্ধমানবাসী হিসেবে যদি আমি দেখি তাহলে আমাদের মা বর্ধমানের মা মা সর্বমঙ্গলা একটি একটা গভীর এবং ঐতিহ্যবাহী একটি ইতিহাস মায়ের সাথে যুক্ত আছে যেটা পর্যটকদের ক্ষেত্রে খুবই আকর্ষণের বিষয় বর্ধমানে বাবা বর্ধমানেরশ্বর একশো আট মন্দির থেকে শুরু করে এধরনের শুধু বর্ধমানেই যদি আমরা দেখি তাহলে এতগুলো মঠ আশ্রম রয়েছে তাহলে পশ্চিমবঙ্গতে আরও নাম করা অনেক জায়গা আছে যেমন আপনার মা সারদার আশ্রম বেলুরমঠ তারপরে দক্ষিণেশ্বরের মা কালী মা তারা এধরনের বহুত মঠ আমরা যদি মায়াপুরে চলে যাই নবদ্বীপে ইস্কনের মন্দির যেখানে এখন বিশ্বের সব থেকে বড় সনাতন মন্দির তৈরি হচ্ছে এধরনের একটা সংস্কৃতির সাথে কালচারের সাথে গোটা পশ্চিমবঙ্গ আগাগোড়াতেই যুক্ত তাই পশ্চিমবঙ্গের পর্যটকরা যদি আসেন এইধরনের ঐতিহ্যশালী এবং খুবই নামকরা এই মঠ মন্দির আশ্রমগুলো অবশ্যই ঘুরতে আসবেন যাতে মানুষের পশ্চিমবঙ্গর ব্যাপারে ধান ধর্মের ব্যাপারে ব্যাপারে আরও পর্যটক যেন সংস্কৃতির ব্যাপারে আরও উৎসাহিত হন এবং জানতে পারেন এ বিষয়ে আরো অনেক বলার আছে তবে হাজারো মঠ মন্দিরের মধ্যে সবটাই কিন্তু নামকরা সবটাই ভালো তাই আমাদেরকে পরেও দেখতে হবে আরও কিছু জানতে হবে